হ্যাঁ বলুন প্রেস থেকে বলছি আচ্ছা হবে কোনো অসুবিদে নেই মানে গুণমান বলতে কী কী কিসের উপরে কিসের উপরে করাতে চান বলুন আচ্চা কত কত সাইজের পোস্টার ছাপাবেন বড়ো সাইজ না ছোটো আমাদের আছে বারো আঠেরোর সাইজ আছে এ ফোর সাইজ আছে একের আট আছে মানে বিভিন্ন ধরনের হবে এবারে স্টিকার করাবেন না আমনারা গাম দিয়ে দেয়ালে মানে ছাপবেন কাপড় হবে না ওইখানে আপনারা ব্যানার করে নিতে পারেন আর দেয়ালে চিপকানোর জন্য আপনারা পোস্টার করে নিতে পারেন পাতলা কাগজে বারো হাতের সাইজে ও কেটে করে দেয়া যাবে ক্যামেরার সামনে কোনোটা ব্যানার দিয়ে দিবেন ক্যামেরার সামনে থাকবে আর এমনি দেয়ালে দেয়ালে বা বিভিন্ন দেয়ালে যেগুলো পোস্টারিং হয় সেরকম আর বারো হাতের সাইজগুলো পোস্টারিং করে দেবেন ভালো হবে আর পাদলা কাগজে করলে পাতলা কাগজে করলে দামটা আপনাদের কম পড়বে আর গ্রামীণ শিটে করলে অনেক খরচা পড়ে যাবে আপনারা পাতলা কাগজে করুন কম দামে হয়ে যাবে দাম বলতে ব্যানার হচ্ছে দশ টাকা করে স্কোয়ার ফুট দশ টাকা করে স্কোয়ার স্কোয়ার ফুট এবারে যত স্কোয়ার ফুট করাবেন আমনি পাঁচ পাঁচ তিনের হয় ছয় চারের হয় দুই তিনের হয় দেওয়ালের সামনে দিবেন তো একটু বড়ো পাঁচ পাঁচ ছয়ের করাতে পারেন দশ টাকা স্কোয়ার ফুট আর সাত টাকা ম্যাটার চার্জ পড়বে আর হচ্ছে গিয়ে আপনার পোস্টারগুলো এবারে যত কত হাজার পোস্টার করাবেন বলুন তালে পাঁচশোটা করলে আপনার মোটামোটি ওইখানে চারশো টাকার মতো পড়বে আপনারা এক কালার ছাপাবেন না মাল্টিকালার ছাপাবেন তালে মাল্টিকালার আপনারা করুন ব্যানারটা ব্যাল ব্যানারটা মাল্টিকালার করুন পোস্টারটা এক কালার করবেন তালে আপনাদের কম খরচায় হবে তাহলে বেশি মাল্টিকালার যদি পোস্টার করেন অনেক খরচা পড়ে যাবে আপনাদের আমাকে তাহলে কী কী কী লেখ লেখা দিতে চাইছেন সেটা আমাকে পাঠালে আমরা ম্যাটারটা রেডি করে আপনাকে আবার পাঠাবো আর ফাইনাল করলে সেরকম ছাপাবো হ্যাঁ এই নাম্বারে হোয়াটস্যাপ করে দিন কী কী লেখা হবে দিয়ে আমরা ম্যাটারটা তাহলে আজকে পাঠিয়ে দিবো তারপরে আপনি সিলেক্ট করলে ফাইনাল করলে তখন আমরা ছাপাতে পাঠাবো ঠিক আছে রাখছি তালে